আমি মনে করি নাচ আমার জীবনে অনেকভাবে একটি সঠিক এবং ঐতিহাসিক প্রভাব ফেলেছে এটা শুধু একটা শখ নয় এটা আমার জীবনের একটা অংশ আমার পরিচয় প্রথমত নাচ আমার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে নিয়মিত নাচের ফলে আমার শরীরের ফিটনেস উন্নত হয়েছে মাংস পেশি শক্ত হয়েছে এবং শারীরিক নড়াচড়া আরও সহনশীল হয়েছে এটা আমাকে আরও এনার্জেটিক এবং অ্যাক্টিভ রেখেছে নাচ আমার মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী হয়ে উঠেছে যখন আমি ন্যাচ নাচি তখন আমি সব চিন্তা এবং স্ট্রেস থেকে দূরে থাকি এটা আমাকে মানসিকভাবে শান্ত এবং ফোকাসড রাখতে সাহায্য করে নাচ আমার মধ্যে একটা আনন্দ এবং উচ্ছ্বাস তৈরি করে যা আমার মন ভালো রাখে নাচ আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে যখন আমি কোনো একটা নতুন নাচের শৈলী শিখি এবং সেটা সফলভাবে করতে পারি তখন আমার মধ্যে একটা আলাদা অনুভূতি হয় এটা আমাকে আরও সাহসী এবং আত্মবিশ্বাসী করে তোলে নাচ আমার সৃজনশীলতাকে উন্নয়ন করতে সাহায্য করেছে যখন আমি নাচি তখন আমি আমার নিজের মতো করে ভাবতে এবং কিছু তৈরি করতে পারি এটা আমাকে আরও আরও বেশি ক্রিয়েটিভ হতে উৎসাহিত করে নাচের মাধ্যমে আমি অনেক নতুন মানুষের সাথে মিশেছি এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে উঠেছি এটা আমাকে একটা সামাজিক যোগাযোগ তৈরি করতে সাহায্য করেছে এবং আমি এক কখনও একাকী বোধ করি না বিভিন্ন ধরনের নাচের শৈলী থেকে আমি বিভিন্ন সাংস্কৃতিক সম্পর্ক জেনেছি এটা আমার জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে আরও প্রস্তুত করেছে মোট কথা নাচ আমার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন এনেছে এটা আমাকে শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে শান্ত এবং সামাজিকভাবে যোগাযোগ রাখতে সাহায্য করেছে নাচ আমার জন্য একটা বদারান বরদান এবং আমি এটাকে আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করি